হ্যাঁ আমি এমন বই পড়েছি যা আমাকে হাসতে বাধ্য করে গোপাল ভাঁড়ের বই গোপাল ভাঁড়ের বইয়ের মধ্যে কয়েক অনেকগুনো গল্প আছে সবগুলোই হাসতে আমাকে আমাদেরকে বাধ্য করে

আমাদের একটি গল্প মনে করে আমি বলছি গোপাল ভাঁড় একটি মিষ্টির দোকানে গিয়েছিলো সেখানে একটা বাচ্চা ছেলেকে বসিয়ে রেখে গিয়েছিলো তার বাবা গোপাল ভাঁড় গিয়ে দেখছে যে ছেলেটাই বসে আছে সে ছেলেটিকে বলছে মিষ্টি চেয়েছে ছেলেটাকে মিষ্টি দিয়েছে গোপাল ভাঁড়কে মিষ্টি দিয়েছে ছেলেটা মিষ্টি খেয়ে গোপাল ভাঁড় চলে যাচ্ছে কই পয়সা দিলেন না বাচ্চা ছেলেটাকে বলছে তোর বাবাকে গিয়ে বল মাছি মিষ্টি খেয়ে গেছে এই শুনে আমার খুব হাসি পেয়েছে পেয়েছিলো এই জন্য আমার গোপাল ভাঁড়ের বই পড়তে ভালো লাগে